হ্যালো হ্যাঁ বলুন কে আপনি কে বলছেন ও হ্যাঁ বলুন হ্যাঁ যাবো তো আরে দাদা সে কী বলবো দুঃখের কথা গাড়িটা খারাপ হয়ে গেছে এটা গ্যারেজে দিয়েছিলাম আজকে সবে সারলো দেখুন দাদা যার এটা একটা টেকনিক দাদা সবাই তো একই নিয়ে সামর্থ নিয়ে যায় না না না কি ঠিক না কী বলুন হ্যাঁ আজকে আজকে শিওর যাবো আপনারা কোথায় থাকবেন বলুন সেখানে আমি গাড়িটা সেখানে নিয়ে যাবো হ্যাঁ আজকে পুরো শিওর কনফার্ম আচ্ছা ঠিক আছে আজকের কনফার্ম যাবো কোথায় যাবে সময়টা বলুন কটার সময় যাবো কতজন যাত্রী যাবেন পাঁচ জন যাবেন ভাড়াটার কথা ভাড়াটার কথা মনে আছে তো ও ওদিকে একটু দেখবেন আমাদের যার ও আচ্ছা ঠিক আছে তোমরা ড্রেস টেস পরে রাখবে ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে